ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ এখানে সমস্ত ধর্মের মানুষ রয়েছে তাই প্রতিটি ধর্মের অনুষ্ঠানগুলিকে সমান গুরুত্বভাবে পালন করা হয় যেমন বাঙালিদের দুর্গাপুজো মুসলিমদের ঈদ খ্রিস্টানদের ক্রিসমাস সব সব অনুষ্ঠানগুলিকে সমান গুরুত্ব দিয়ে পালন করা হয় এবং প্রতিটি মানুষ এই সব অনুষ্ঠানে সমান উৎসাহের ও আনন্দের সাথে পালন করে থাকে